আমার এলাকা হাসপাতালের মাতৃযত্ন এবং শিশুদের যত্ন খুবই ভালো মারা যখন প্রথম প্রথম গর্ভধারণ করে তারা হসপিটালে যায় ডাক্তাররা খুব ভালোভাবে চিকিৎসা করেন এবং তাদেরকে পরীক্ষা করে দেখেন তারা গর্ভধারণ হয়েছে কি না তারপরে তাদেরকে রক্ত পরীক্ষা করা হয় এইচ আই ভি পরীক্ষা করা হয় তারপরে পরীক্ষা করার পর তিন মাসের মধ্যে একটা টিকা দেওয়া হয় টিকা দেওয়ার পর ডাক্তাররা দেখেন মা কেমনভাবে আছে এবং বাচ্চার কেমন মায়ের পেটে বাচ্চা কেমনভাবে আছে তারপর সেইভাবে তাদেরকে ওষুদ দেওয়া হয় এবং তাদেরকে আবার ডেট দেওয়া হয় ডেটের পর ডেট যাওয়ার পর মাকে আলটাসোনোগ্রাফ্রি করা হয় সাত মাসে বাচ্চা কীভাবে আছে না আছে সেগুলোও ডাক্তাররা ভালো করে দেখাশুনা করেন তারপরে মা যখন ভর্তি হন ভর্তি হওয়ার পর এখানে আমাদের যে বাচ্চা হয় বাচ্চা হওয়ার পর এখানে আমাদের খুব ভালো চিকিৎসা আছে বাচ্চাদের কোনো কারণে কোনো কিছু সুবিধা অসুবিধা হলে ডাক্তারবাবুরা ওখানে কাঁচে ঘরে রেখে দেয় এবং খুব সহ ভালো করে ওদেরকে যত্ন নেয় আমাদের নার্সরা আছে খুবই ভালো করে দেখাশুনা করেন বাচ্চাদের কোনো কিছু সমস্যা হয় না এবং মাদেরও কোনো কিছু সমস্যা হয় না এখানে সবই ভালোভাবে চিকিৎসা হয় এবং চিকিৎসা করার জন্য কোনো কিছু বেশি টাকা পয়সা লাগে না এবং তাদের যাওয়া আসার জন্যও ডাক্তার ওখান থেকে হসপিটাল থেকে তাদের কিছু খরচাও দেওয়া হয় এবং বাচ্চা যদি বাচ্চা হওয়ার পর বাচ্চার যদি জন্ডিস হয় কোনো কিছু শরীর খারাপ হয় তাও ডাক্তারবাবুরা কাঁচের ঘরের মধ্যে রেখে বাচ্চাদেরকে খুবই ভালো করে যত্ন করে এবং নিজেদের মতন করে তাদেরকে চিকিৎসা করে চিকিৎসা করার পর মা আর বাচ্চা আলাদা থাকে মাকে টাইম দেওয়া হয় বাচ্চাদের কীভাবে কখন যেতে হবে এবং তাদেরকে দুধ খাইয়ে আসবে মায়ে তারপরে এক সপ্তাহ কিংবা দু সপ্তাহর পর মা বাচ্চাকে একসঙ্গে দেওয়া হয় এবং সেখান থেকে গাড়ি ভাড়া করে মা এবং বাচ্চাকে তাদের বাড়িতে নিরাপদে পৌঁছিয়ে দেওয়া হয়